হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ অবশ্যই আমার এখানে যতগুলো আমার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম একদম যেখানে জন্ম হয়েছিল যেখানে পড়াশোনা যেখানে রান্নার ঘর সমস্ত কিছু জায়গা আছে আমি আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব আপনি আসবেন আর হচ্ছে কম বাজেটের মধ্যে আপনাকে ঘোরাব বুঝলেন কীসে যাবেন আপনি অটো অটোয় যাবেন তো হ্যাঁ অবশ্যই আমি যত আমি আপনাকে শান্তিনিকেতনের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখিয়ে দেবো একদম রবীন্দ্রনাথ ঠাকুরের যত জায়গা রয়েছে আমি সমস্ত জায়গা আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেবো আর অটোয় যেতে যেতেই কিছু কিছু ভিউ কিছু কিছু জায়গা দেখতে পাবেন আবার কিছু কিছু জায়গা অটো থেকে নেমেও কিন্তু আপনাকে হেঁটে হেঁটে গিয়ে দেখতে হবে অবশ্যই সহযোগিতা করব আর আর হচ্ছে আপনি জানেন তো আমার অটোর কত টাকা কী নেব না নেব সেগুলো একটু জানেন আপনাকে পুরো একদম সকালবেলায় অটোতে চাপাব রাত্রেবেলা রাত্রেবেলা অটো থেকে নামাব বুঝলেন আমার পাঁচশো টাকা ভিজিট পার হেড আপনারা কজন কী থাকবেন এবারে বলুন হ্যাঁ হ্যাঁ আমার টোটো নেই দাদা কিন্তু আমার অটো আছে

পাঁচশো টাকা করে হ্যাঁ একটু কম বলতে দেখুন এইখানে শান্তিনিকেতনে ঘোরার জায়গাটা নিশ্চয়ই আপনি জানেন শুনেছেন নইলে আপনি দেখবেন ঘোরার প্রচুর জায়গা আছে এবারে সমস্ত জায়গাটা আমি টোটাল ঘুরিয়ে দেখাব আপনাকে বুঝলেন সেই হিসাবে আমি পাঁচশো টাকা আপনাকে দামটা বলেছি আমার আমার তেল খরচাটাও বোধহয় না না আপনি দরকার হয় আপনি ফোনের লোকেশান অন করে দেখবেন লোকেশান অন করে রাখবেন যেখানে দেখবেন সমস্ত কিছু একদম রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে জন্ম হয়েছিল সমস্ত কিছু হ্যাঁ আগে থেকে বুকিং করতে হবে অ্যাডভান্স আপনি যা দেবেন একশো পাঁচশো যা দেবেন পাঁচশো টাকা আমার লাগবে আপনারা চারজন আসছেন ঠিক আছে ঠিক আছে আর হচ্ছে আর শান্তিনিকেতন ছাড়া আর কোথাও যাবেন না তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে